আমি নরহরিপুরে বাস করি আমি নরহরিপুর থেকে চন্দ্রকোণা রোড যাওয়ার জন্য একটা ক্যাব বুক করেছিলাম কিন্তু ড্রাইভার এখনও এসে পৌঁছায়নি আমি ড্রাইভারকে মেসেজ করতে ড্রাইভার বলল যে আমি ঠিক জায়গায় পৌঁছে গেছি কিন্তু আমি বটতলায় দাঁড়িয়ে আছি কিন্তু ড্রাইভারকে দেখতে পাইনি